ভারত হল ঋতু বৈচিত্র্যময় দেশ ঋতুর বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে এখানে জলবায়ুরও পরিবর্তন দেখা যায় ভারতের বিভিন্ন দেশের জলবায়ু বিভিন্ন রকমের হয় এই জলবায়ু আবার বিভিন্ন সময়ে পরিবর্তন হয় বিভিন্ন দেশে বিভিন্ন জলবায়ু দেখা যায় কি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু শীত শীতল অঞ্চলে মেরু জলবায়ু এছাড়াও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক জলবায়ু বিরাজ করে ভারতে ভারত জল ভারত জলবায়ুর জন্য অন্যতম বিখ্যাত একটি দেশ ভারতের জলবায়ুর বিভিন্ন পরিবর্তন পরিবর্তনের কারণে ভারতের জলবায়ু এ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রাকৃতিক স্থান গড়ে উঠেছে এই স্থানগুলিকে কেন্দ্র করে বহু পর্যটন শিল্প গড়ে উঠেছে এই জলবায়ুগুলি বিভিন্নভাবে পরিবর্তিত হয় জলবায়ুগুলি চক্রাকারে শীত গ্রীষ্ম বর্ষা ইত্যাদিতে পরিবর্তন হতে দেখা যায়